ভারতের পোশাকের মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা দেয় তাই বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ পরেন বাংলা বিহার উড়িষ্যা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের পোশাকের একটা বৈচিত্র্য দেখা দেয় কিন্তু যেহেতু আমি বাঙালি বাঙালিতে যেটা প্রিয় পোশাক যেমন প্যান্ট শার্ট জামা সেগুলাই আমরা পরিধান করি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ অনুষ্ঠানে আমরা ধুতি পাঞ্জাবি এগুলো পরিধান করি